লোকেরা বিয়েতে কনেকে উপহার হিসেবে আমাদের বাঙালি মতে যেটা দেওয়া হয় মেয়েদেরকে দেওয়া হয় শাড়ি আর ছেলেদেরকে দেওয়া হয় জামা প্যান্ট আর আত্মীয় পরিজন হলে যেটা দেওয়া হয় সোনা আর যৌতুক হিসাবে যেটা দেওয়া হয় সেটা হল বরপণ এখন বরপণ উঠেই গেছে তবু মেয়েদের বাড়ি থেকে বরের বাড়িতে সম্মান জানানোর জন্য খাট বিছানা আলমারি ড্রেসিং টেবিল যেটা রীতি অনুযায়ী চলে এসেছে আগে সেটাই দেওয়া হয় তবুও এখন যেটা হয়েছে তো যারা চাকরি করেন তারা হচ্ছে বরপণ চাইছেন তো মেয়ের বাড়ি থেকে পাঁচ লাখ দশ লাখ চাইছেন তো এগুলো এখন তুলে দেওয়াটাই দরকার আমাদের একটা প্রতিবাদ যে এগুলো তুলে দেওয়া হোক যাতে সবাই একই নিয়মেই বিয়ে বাড়িটা চালু থাকুক এগুলোই আমরা চাই